উন্নয়ন ও সমৃদ্ধির ক্ষেত্রে পুরুলিয়া জেলার মুখ্য চ্যালেঞ্জ আমি মনে করে থাকি যে আমাদের প্রত্যেকটি মানুষকে স্বাস্থ্য এবং শিক্ষার দিক থেকে অনেক বেশি সচেতন করে তোলা কারণ আমাদের পুরুলিয়ার মানুষরা শিক্ষা এবং স্বাস্থ্য এই দুই দিক থেকে অনেক বেশি পিছিয়ে আছে বলে আমি মনে করি তাদের কাছে সুযোগ সুবিধা অত্যন্ত কম যে তারা নিজেদেরকে আরো বেশি সক্ষম করে তুলবে অর্থনৈতিকভাবে দেখতে গেলে অর্থনৈতিক সাহায্য অনেক বেশি আসে কিন্তু সেটি কোনোভাবেই শিক্ষা বা সংস্কৃতির ক্ষেত্রে বা স্বাস্থ্যের ক্ষেত্রে কাজে লাগানো হয় না হয়তো কোনোভাবে সেটা খরচ হয়ে যায় যা মানুষকে কোনোভাবেই সাহায্য করতে পারে বলে আমার মনে হয় না পরিবেশ আমাদের পুরুলিয়ার পরিবেশ অনেক বেশি ভালো অনেক বেশি স্বাস্থ্যবান পরিবেশেই আমরা থাকি হ্যাঁ এখানে জলের একটু অসুবিধা আছে অবশ্যই আছে কারণ এটি একটি মালভূমি এলাকা এখানে সূর্যের উত্তাপ অনেক বেশি হওয়ার কারণে গ্রীষ্মকালে জলের অনেক বেশি অসুবিধা দেখতে পাওয়া যায় কিন্তু সেগুলো আমাদের এখানের মানুষের ক্ষেত্রে স্বাস্থ্য বা শিক্ষার ক্ষেত্রে কোনো অসুবিধা সৃষ্টি করে বলে আমার মনে হয় না তাই অনেক বেশি অর্থনৈতিক সামাজিক সাহায্য আসা সত্ত্বেও এখানে কিন্তু আমাদের বেশি শিক্ষা বা স্বাস্থ্যের কোনো উন্নত উন্নতি দেখতে পাওয়া যায় না কারণ বেশিরভাগ মানুষের কাছেই এগুলো অবচেতনামূলক কারণ তারা জানেনই না তারা বোঝেনই না যে কীভাবে তারা নিজেদের স্বাস্থ্যকে শিক্ষাকে অনেক বেশি উন্নত করে তুলতে পারে শিক্ষাকে উন্নত করে তুলতে পারলেই স্বাস্থ্যেরও উন্নতি ঘটবে বলে আমার মনে হয় সেক্ষেত্রে আমার মনে হয় পুরুলিয়াতে যদি আরো বেশি কিছু শিক্ষা প্রতিষ্ঠান কিছু বিশ্ববিদ্যালয় কিছু কলেজ আরো বেশি করে প্রতিষ্ঠা করা হয় সেক্ষেত্রে পুরুলিয়ার ছাত্রছাত্রীদেরকে বাইরে যেতে হবে না এবং তারা নিজেরাই নিজেদের শহরে থেকেই পড়াশোনাকে শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে এবং নিজেদের জায়গায় থাকতে পারলে তারা নিজেদের মতো আরো পাঁচজনকেও হয়তো সেই বিষয়ে আরো বেশি সাহায্য করতে পারবে বলে আমার মনে হয় আর তাছাড়া গরমকালে বা গ্রীষ্মকালের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই পুরুলিয়াতে সুপেয় পানীয় জলের অভাব যার ক্ষেত্রে অনেকবারই অনেকরকম ভাবে বলা হয় অনেক নেতাদের থেকে অনেক প্রতিশ্রুতি পাওয়া হয় কিন্তু সেক্ষেত্রে কোনোভাবেই সেটার কোনো মীমাংসা হয়ে ওঠে না তাই আমরা যদি কোনোভাবে সুপারিশকে সুপারিশ করতে পারি যে আমাদের পানীয় জলের কোনো যদি উন্নত কোনো কল সিস্টেম করা হয়ে থাকে সেক্ষেত্রে পুরুলিয়ার অত্যন্ত গ্রামের মানুষেরা আমাদের মতো সাধারণ মানুষদের সেক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে বলে আমি মনে করি